সরকারের কাছ থেকে কৃষির জন্য নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আমাকে সরকারি ইলেকট্রিক অফিসে যেতে হবে এবং সেখান থেকে একটি ফর্ম নিতে হবে এবং ফর্মটি স্থানীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিস থেকে পাওয়া যাবে এবং সেখানে ফর্মটিতে জমির মালিকানা একটি পাসপোর্ট সাইজের ছবি যিনি নেবেন সেচের ব্যবস্থার জন্য ইলেকট্রিক এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সেচের জন্য ব্যবহৃত পাম্পের নকশা নিতে হবে এবং সেই ফর্মটি ভালো করে পূরণ করে স্থানীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে আবার পুনরায় জমা দিতে হবে বিদ্যুৎ বিতরণ কোম্পানি আবেদন পত্রটি যাচাই করবে এবং বাছাই করে প্রাথমিক অনুমোদন আপনার ফোনে মেসেজ পাঠিয়ে দেবে প্রাথমিক অনুমোদন পেলে বিদ্যুৎ বিতরণ কোম্পনি ফিডার লাইন টেস্ট করবে ফিডার লাইন টেস্টের পর বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঠিকঠাকভাবে অনুমোদন নেবেন এবং যখন ঠিকঠাক অনুমোদন পেয়ে যাবেন তখন বিদ্যুৎ বিতরণ কোম্পানি সেচের জন্য বিদ্যুৎ সংযোগ প্রদান করে দেবে এবং লোডশেডিংয়ের কারণে কৃষকরা অনেক রকম সমস্যার সম্মুখীন হন মেন যেই সমস্যার সম্মুখীন হয় সেইগুলি হল সেচের অভাব এবং তার জন্য ফসলের ক্ষতি উৎপাদন হ্রাস এবং আর্থিক ক্ষতি লোডশেডিংয়ের কারণেই সেচের পাম্প চালানো সম্ভব হয় না ফলে ফসলের পর্যাপ্ত সেচের অভাব হয় এবং যেহেতু ফসলে পর্যাপ্ত সেচের অভাব হয় তাই এর অভাবে সেচের অভাবে ফসল শুকিয়ে যেতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে ফসল ক্ষতির কারণে উৎপাদন হ্রাস পায় এবং যখন ফসল ভালো হয় না বা উৎপাদন হ্রাস পায় তার কারণে কৃষকদের প্রচুর আর্থিক ক্ষতি হয় এবং এতে কৃষকদের অনেকটাই লস হয় তাই আমার মতে এতে সরকারকে কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেমন বিদ্যুৎ উৎপাদন বাড়ানো উচিত বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি করাও উচিত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া উচিত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া হলে লোডশেডিংয়ের সমস্যাটাও অনেক কমবে